হ্যাঁ কী করছ ও আমি আমি তো এখন ওই রাস্তায় আছি আমার যেতে তাও এখনও চল্লিশ মিনিটের মতো লাগবে বাস পাইনি আর বোলো না অনেক সময় তো দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থেকে থেকে বাসটা আসলো না তারপরে একটা ওই অটো করে ওই যে রামকৃষ্ণ মোড়টা আছে ওই মোড় পর্যন্ত আসলাম ফের ওখান থেকে এসে বাসে উঠলাম ঠিক আছে তাহলে আমি যাই আমার তো তাও একটু টাইম লাগবে ততক্ষণে তুমি একটু একটু চা করে নাও নিয়ে একটু খেয়ে নাও আমিও খুব ঠিক আছে আর শোনো না একটা কাজ করবে তো একটু মানে ঘরে যে ম্যাগি ট্যাগি এগুলো ছিল ঠিক আছে ওগুলো তো মনে হয় শেষের পথে তুমি একটা কাজ করবে তো সন্ধ্যাবেলা ওই নিচে যে দোকানটা আছে ওই দোকান থেকে দশটা ম্যাগি আর একটু চাল আর এক কেজি আলু নিয়ে চলে আসবে কেন না আমার যেতে যেতে ঠিক আছে আমার যেতে যেতে তো একটু সময় লাগবে তখন যদি দোকানটা বন্ধ হয়ে যায় তোমাকে তো ঠিক আছে হ্যাঁ আমিও ভাবছিলাম না হলে আমার উপরে অনেক চাপ পড়ে যাচ্ছে বুঝতে পেরেছ ওই জন্য আমি ভাবছিলাম সকালে উঠে ধরো দুজন আমরা হাঁটতে গেলাম হেঁটে এসে তুমি বাজারটায় বাজার করবে ঠিক আছে তুমি বাজার টাজারগুলো করে তুমি ঘরে আসলে আমি তখন ঘরে এসে একটু ঘরে ঘর ঝাঁট দেওয়া বা ঘর মোছা পুজো দেওয়া এগুলো আমি সেরে নেব তারপরে তুমি আসলে তুমি একটু রেডি হয়ে যাবে তারপরে তুমি একটু আমার হাতের কাজে একটু হ্যাঁ হ্যাঁ গো না হলে অনেক চাপ হয়ে যাচ্ছে আর প্রতিদিন অফিসে যেতেও অনেকটা টাইম লেগে যাচ্ছে অফিস থেকে তো আমাকে এর জন্য মুখ শুনতে হচ্ছে ঠিক আছে তাহলে কালকের থেকে ওটাই ভাবছি করব বুঝতে পেরেছ আমি একটু চাল টাল ধুয়ে আমি একটু চালগুলো ধুয়ে রেখে দিলাম দিয়ে সবজিগুলো বাইরে রেখে দেবো তুমি একটু ততক্ষণে আলু টালুগুলো একটু ছাড়িয়ে রেখে দেবে আর শাকগুলো একটু যদি বেছে রেখে দাও তাহলে আমি শাকগুলো বেছে ধুয়ে রেখে দেবে আমি ওগুলো এসে মানে কেটে নিয়ে আমি না হলে একটু বসিয়ে দিলাম আর তুমি ততক্ষণে অন্য সবজিগুলো একটু কেটে দেবে মাছগুলো যদি একটু তুমি ধুয়ে দাও তাহলে তো দুজনের একটু সময়টাও কম লাগবে হ্যাঁ গো অনেক অসুবিধা হয়ে যাচ্ছে আমি ওই জন্য ভাবছিলাম একটু দুজনে একটু হাতে করে যদি ভাগাভাগি করে কাজ করে নিই আমার যদি বিকেলে আসতে দেরি হয় সেক্ষেত্রে তুমি একটু এদিকের কাজগুলো তুমিও করে নিলে তাহলে আমার একটু সুবিধা হলো আগামীকাল থেকে আমরা ওটাই করব বুঝতে পেরেছ ঠিক আছে শোনো না তাহলে বলছি আমার তো ওই রাস্তায় এখন জ্যাম আছে আর ফোনে আমার চার্জও নেই আমি ঘরে গিয়ে তোমার সঙ্গে কথা বলছি এখন তাহলে রাখছি ঠিক আছে আর তুমি তোমাকে যেটা বললাম হ্যাঁ তোমাকে যেটা বললাম তুমি সেটা করে রেখো ওই বাজারগুলো করে রেখো আমি ঘরে গিয়ে তারপর কথা বলছি তোমার সঙ্গে ঠিক আছে হ্যাঁ রাখছি তাহলে